আমাদের পুরুলিয়ার শিল্প বা কারুশিল্প বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমাদের পুরুলিয়ার যে জনপ্রিয় নাচ ছৌ নাচ তার যে মুখোশ সেটা কিন্তু আমাদের পুরুলিয়াতে ভীষণভাবে বিখ্যাত জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই মুখোশের কিন্তু প্রচুর প্রচুর প্রচলন মানুষের রপ্তানি আমাদের পুরুলিয়া থেকে প্রচুর পরিমাণে রপ্তানি হয় এই মুখোশ এই মুখোশ তৈরি হয় আমাদের পুরুলিয়ার চড়িদা নামক একটি গ্রামে সেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মুখোশ কিন্তু তৈরি হচ্ছে তৈরি হচ্ছে এই মুখোশ তাদের যে বাবা ঠাকুরদা তৈরি করে এসছেন তাদের যে সন্তানরা তারা ছোটোবেলা থেকে কিন্তু তার বাবা ঠাকুরদাদেরকে সেই মুখোশ তৈরি করতে দেখছে সেখান থেকেই তাদের যে একটি আগ্রহ সেই আগ্রহটি কিন্তু সেখান থেকেই বেড়ে চলেছে ছৌ মুখোশের পাশাপাশি পুরুলিয়াতে আবার বিড়ি বাঁধার শিল্পও রয়েছে এছাড়াও পুরুলিয়ার ইতিহাসের কথা যদি বলতে চাই তাহলে ছৌ মুখোশ তো প্রধান রয়েছেই এছাড়া আরও অন্যান্য ছোটো খাটো বাড়ির মধ্যে কুটির শিল্প রয়েছে যা পুরুলিয়ার সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে